আমি বিদ্যুতের বিপদ সম্পর্কে খুবই সচেতন কারণ আমার খুবই ভয় লাগে যে বিদ্যুৎ মানে যতটা সম্ভব সাবধানে চলা উচিত কোনো একটা সুইচ টেপার আগে যাতে আমার ভিজে হাত না থাকে আমি জলে হাত ধুয়ে আমি সুইচটি টিপতে গেলাম সে ক্ষেত্রে কিন্তু সেটা ঠিক নয় সে ক্ষেত্রে হ্যাঁ আমার হাতটা মুছে ভালো করে তারপরে সুইচ দেওয়া উচিত তারপরে কোথাও গেলে ফ্যান লাইট সব কিছু বন্ধ করে বাইরে যাওয়া উচিত বা কোথাও কোনো তার কেটে ঝুলছে সেই জায়গা থেকে সরে দাঁড়ানো উচিত বা কোনো একটা জায়গায় মনে হচ্ছে যেন এই জায়গাটা বিপদ সঙ্কেত অর্থাৎ মানে ঠিকঠাক কারেন্ট সাপ্লাই হচ্ছে না তো সেই ক্ষেত্রে সব সময় সচেতন থাকতে হবে যাতে বিদ্যুৎ স্পর্শ করতে না হয় কাউকে বা কারেন্টের শর্ট খেতে না হয় আর যতটা সম্ভব এটাকে গুরুত্ব দেওয়া উচিত কোনো এক জায়গায় কোনো একটা কারেন্টের তার কেটে ঝুলছে তো সেই আশেপাশে লোকজনদের জানানো উচিত যে এইখানে এই তারটা কেটে পড়ে আছে তোমরা এইদিকে কেউ যেও না যাতে কোনো বিপদ না হয় সেই সম্পর্কে সব সময় সবাইকে সচেতন করা উচিত